আজ ভারতে সব থেকে যে বড়ো বড়ো সমস্যাগুলো দেখা দিচ্ছে বিশেষ করে পরিবেশগত যে সমস্যাগুলো দেখা যাচ্ছে তার মধ্যে অন্যতম হলো যেমন আমাদের এখানে সুন্দরবন জঙ্গলে সেখানে মানুষ গাছপালা কেটে জঙ্গল ফাঁকা করে দিচ্ছে সেটা আমাদের পরিবেশের ভারসাম্য হারিয়ে ফেলছে ভবিষ্যতে আরো অনেক ধরনের সমস্যার দেখা দিতে পারে মানুষ সাধারণভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে না তা আমরা যদি সচেতন হয়ে যাই তাহলে এই পরিবেশগত সমস্যাগুলো আর হবে না তাছাড়া এখন সারা বছর বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের পরিবর্তন দেখা দেয় আগে যেমন ছিলো গরমের সময় গরম গরম পড়তো শীতের সময় শীত বর্ষার সময় বর্ষা কিন্তু এখন সম্পূর্ণ উল্টো হয়ে গেছে গরমের সময় এখন কখনো কখনো খুব বৃষ্টি হয় আবার শীতের সময় প্রচণ্ড গরম থাকে তো এইভাবে পরিবেশের ভারসাম্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং সেটা হারিয়ে যাচ্ছে সম্পূর্ণ আমাদের নিজেদের দোষে বা নিজেদের কারণে আমাদের নিজেদের দোষে বা নিজেদের কারণে হারিয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে মানুষ নদীর কাছাকাছি মাটিগুলো কেটে নিয়ে তারা তাদের কাজে লাগাচ্ছে বাড়ি ঘর বানাতে হোক বা অন্য কাজে সেগুলো তারা লাগাচ্ছে আটকানোর যে ক্ষমতা সেগুলো কম হয়ে যাচ্ছে যার ফলে যখন খুব বেশি বৃষ্টি হচ্ছে বা নদীর জল বেশি হয়ে যাচ্চে ফলে ফসলের ক্ষতি তারা মারা যাচ্ছে এবং ক্ষতি হচ্ছে